বৃষ্টির সময় বিদ্যুতের কোনো কাজ করতে গেলে জুতো পায়ে দিয়ে করা উচিত ইলেকট্রিকের বোর্ড পাঁচ ফুট উচিত হওয়া দরকার গ্রামের ইলেকট্রিক লাইনগুলো কেবিল করে দেওয়া উচিত সেক্ষেত্রে মানুষের সুবিধা হবে বিদ্যুৎ থেকে মানুষ বাঁচতে পারবে যেখানে যেখানে তার ছিঁড়ে আছে সেইগুলোকে ইলেকট্রিক অফিসে জানানো উচিত মানুষকে এছাড়া বাচ্চাদেরকে সতর্ক রাখা ইলেকট্রিকের থেকে দূরে রাখা এগুলো প্রত্যেকের একটা দায়িত্ব থাকা উচিত মনে হয়